ভিন্ন ভাষা বলতে আমাদের বাংলা ছাড়াও অন্য রাজ্যে গেছি যেমন ধরুন গুজরাট গুজরাটে আমরা যখন যাই তখন আমরা এখান থেকে ট্রেনে করে গেছি ট্রেনে প্রায় আড়াই দিন সমায় লেগেছে তারপরে ওখানে গিয়ে দেখি ওখানকার ভাষা সম্পূর্ণই আলাদা ওদের ভাষা আমরা টুকটাক একটু বুঝতে পারতাম কিন্তু তারা আমাদের ভাষা কিছুই বুঝতে পারতো না সেখানে গিয়ে প্রথম প্রথম অসুবিধা হতো যেতেও আমাদের অনেক সময় লেগেছিল যেমন ধরো গেছিলাম গুজরাটের ভারুচে ভারুচ দাহেজ থেকে ভারুচ থেকে আবার দাহেজে গেছিলাম সেখানে একটা প্রোজেক্টের কাজে সেখানে কাজ করতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে এই ভাষা সম্বন্ধে অনেক সময় লেগেছিল আমাদের বুঝতে তারা কীভাবে কীভাবে সেরকম ভাষাগুলো বলে বা তাদের যে আচার ব্যবহার তাদের সামাজিক যে রীতি নীতি সেরকম তাদের সঙ্গে গিয়ে কিছুদিন থাকতে থাকতে আমরা বুঝতে পারলাম যে তাদের ভাষাগুলো কীরকম বা কীভাবে কী বলতে চাইছে সেগুলো বুঝতে পারলাম তা ছাড়াও তাদের আনুষঙ্গিক সেই সময়ের যে অনুষ্ঠানগুলো থাকতো সেইসব অনুষ্ঠানেও আমরা গেছি যেরকম গুজরাটে বেশিরভাগ সময় ওই বেশিরভাগ এই জন্মাষ্টমীর সময় তাদের একটা খুব বড় ধরনের একটা অনুষ্ঠান হতো আমরা সেখানে গিয়েও তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি তারপরে গুজরাটে আরও একটা আছে যেরকম গণেশ পুজো সেখানেও আমরা গেছি তাদের সঙ্গে পার্টিসিপেট করেছি সেইসব ভাষাগুলো আমাদের বুঝতে অনেক সময়ও লেগেছিল বা আমাদের ভাষাও তারা বুঝতে পারতো না আস্তে আস্তে আমরা মানিয়ে নিয়েছি সেখানকার বাজার ব্যবস্থাও ছিল তখনকার বাজারে খুব অনেক আমাদের এখানকার থেকে অনেক দাম বেশি ছিল বা তাদের বাজার আমরা যেখানে থাকতাম যেখানে বসবাস করতাম সেখান থেকে বাজারের দূরত্বও ছিল অনেক এইসব নিয়ে আমরা অনেক কিছুই